হ্যাঁ হ্যালো আমি ওলা বাইক অর্ডার করেছিলাম গত আগামীকাল আগামীকাল সকাল নটা ত্রিশ মিনিটে মানিকচক থেকে মালদা টাউন স্টেশন অবধি আমার একটি ওলা বাইক লাগবে যেটা আগামীকাল অর্ডার গতকাল অর্ডার করা ছিলো আগামীকাল আপনি কটায় এই পরিষেবা দিতে পারবেন তার বিস্তারিত জানান আচ্ছা আপনি মানিকচক পাওয়ার হাউস মোড় নিয়ার পিস চাইল্ড মিশন এই লোকেশানে কালকে দাঁড়াবেন হ্যাঁ ঠিক আছে